সাধারণ ঐতহ্যবাহী কিছু খাদ্যের পদ বা খাবার যেগুলি পুরুলিয়া জেলায় জনপ্রিয় সেগুলি হল ভাভরা ভাজা গুড়ের পিঠে আশকা পিঠে ইত্যাদি তার মধ্যে খুবই জনপ্রিয় হল ভাভরা ভাজা বাঙালি ভোজন বিলাসিতা সর্বজনবিদিত গোটা বাংলা জুড়ে পৃথক পৃথক ধরনের বাহারি খাবার পাওয়া যায় কলকাতায় যেমন রসগোল্লা জয়নগরে যেমন মোয়া বর্ধমানে সীতাভোগ তেমন বিখ্যাত ঠিক তেমনি পুরুলিয়ায় ভাভরা ভাজা বিখ্যাত বেসন দিয়ে তৈরি অনেকটা জিলাপি আকৃতির নোনতা এই তেলেভাজা তে একবার কামড় বসালে যেন প্রাণ জুড়িয়ে যায় পুরুলিয়াতে সাধারণত জাঁকিয়ে ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে শীতকালে সকালে বিকালে পুরুলিয়ার তেলে ভাজা এবং মিষ্টান্ন ভাণ্ডারগুলিতে ভাভরা প্রেমিদের সন্ধান মিলবে তবে পুরুলিয়া ছাড়া অন্য কোথাও এই ভাভরা ভাজা পাওয়া যাবে না পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাজার থেকে শুরু করে শহরাঞ্চলের সর্বত্র বিরাজমান এই ভাভরা পিস পাস পাঁচ টাকা দাম পিস পিস পাঁচ টাকা থেকে শুরু দাম বড়বাজার থেকে ছ টাকা হয় এটি একটি বেসনের তৈরি তেলেভাজা ধরনের তাই এর নাম ভাভরা ভাজা